কাছাকাছি কলেজগুলোনে সেই রকমভাবে কোর্স পাওয়া যায় না যেমন এখানে বাংলা অনার্স ইতিহাস অনার্স এডুকেশন অনার্স এবং সংস্কৃত অনার্স ইংলিশ অনার্স থাকে কিন্তু তাছাড়াও এর বাইরে অনেক রকমের কোর্স থাকে যেইগুলা এই কলেজের সুবিধা পাওয়া যায় না সেই জন্য শিক্ষার্থীদের আরও বাইরে যেতে হয় পড়াশুনার করতে তো আবার অনেক শিক্ষার্থী অনেক লাইনে পড়ার জন্য যায় যেমন এই রকম কোর্স কেউ করে না অনেকে আবার নার্সিং লাইনেও চলে যায় তো তাদেরকে তো বাইরে যেতেই হবে এমনিতে যা যেইরকো স্বাভাবিক সাধারণ মানুষরা পড়াশুনো করে তো সেই রকম কোর্সগুলো পা হয় এইস্ কলেজের সামনাসামনি কলেজে থাকে কিন্তু যারা অন্য কোনো লাইনে পড়তে যায় তাদেরকে তো বাইরে যেতেই হয় পড়াশুনো করার জন্য তো সেই ক্ষেত্রে এ তো এই কলেজে সব সব রকমের অনার্সের রয়েছে কিন্তু তবুও শিক্ষার্থীদেরকে বাইরে যেতে হয় কারণ যে শিক্ষার্থীর যেটা পড়তে ভালো লাগে যে শিক্ষার্থী যেটার প্রতি বেশি আগ্রহ থাকে সেই শিক্ষার্থীকে তো সেটা নিয়েই পড়তে হয় না হলে তো কোনো কিছু কাজ হবে না পড়ে যেটার প্রতি আগ্রহ থাকবে যে সাবজেক্টটার প্রতি বা যে জিনিসটার প্রতি আগ্রহ থাকে শিক্ষার্থীদের আমার মনে হয় যে সে জিনিসটা নিয়ে পড়ানোই বেশি দরকার তো সেইস্ জিনিসটা যদি সেই কলেজের সামনাসামনি কলেজে না থাকে তো সেক্ষেত্রে তো শিক্ষার্থীদেরকে তো বাইরে গিয়ে পড়াশুনা করতেই হয়